বাংলা জনগণ তাদের ভাষা ব্যবহারের বিভিন্ন ধরণের নিয়ম রয়েছে যেমন তারা বিভিন্নভাবে ভাষা ব্যবহার করে এবং তাদের পরিচয় দেয় ও আত্মীয়তার অনুভূতি প্রকাশ করে যেমন আমাদের মাতৃভাষা হলো বাংলা ছোটো থেকে আমরা বাংলাটাকে আমাদের মাতৃভাষা জেনে এসছি এবং ছোটোবেলা থেকে মায়ের মুখে সেই ভাষা শুনেই আমরা ছোটো থেকে বড়ো হয়েছি এবং মা বিভিন্নভাবে শিখেয়েছেন যে কীভাবে অ আ ক খ বলতে হয় কীভাবে বাংলা ভাষাকে ব্যবহার করতে হয় এবং বাংলা ভাষাকে কীভাবে আরো বেশি মিষ্টি মধুর করে ডাকতে হয় এছাড়া বাড়িতে কোনো আত্মীয়স্বজন এলে কীভাবে তাদেরকে যত্ন খাতির যত্ন করা হয় বা পায়ে হাত দিয়ে গুরজনদেরকে প্রণাম করা এবং ছোটোদেরকে দেখে ভালোবাসা জানানো এবং সমবয়সীদেরকে কোলাকুলি করা এছাড়া বিভিন্নভাবে যেন আবার অনেক সময় হচ্ছে হাত জোড় করেও আমরা তাদেরকে তাদেরকে সংবর্ধনা জানাই এভাবে বাংলা ভাষা ভাষা যে সমস্ত জনগণরা ব্যবহার করেন তারা তাদের নিজেদের মাতৃভাষাটাকে আরো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন